গঙ্গা প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের মেলা হয় সেখানে আমাদের এখান থেকে স্বেচ্ছাসেবী যে স্বেচ্ছাসেবক হিসেবে আমরা গিয়েছিলাম ওখানে মেল কপিলমুনির মেলাতে দেশ বিদেশ থেকে লোক আসে সেখানে ওই সময় খুব ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ে বা ভিড়ের চাপে প্রচুর লোক অসুস্থ হয়ে যায় আমরা সেখানে ওষুধপত্র নিয়ে গিয়েছিলাম গিয়ে সেবা করেছি আমিও সেখানে স্বেচ্ছাসেবীকা হিসেবেই ছিলাম তাদের সেবা করে খাওয়া দাওয়া প্রচুর খাওয়া দাওয়া দিয়ে কম্বল দিয়ে সুস্থ করে তারপরে তাদের বাড়ি পাঠিয়েছি